পাখিদের নিয়ে বিষয় নিয়ে আমি বলবো যে যেমন টুনটুনি পাখি টুনটুনি পাখি আমরা তো দেখছি যে কত সুন্দর একটা ছোট্ট পাখি কিন্তু খুব সুন্দর খালি চোখে মাঝে মধ্যে দেখা যায় না ওর এত সুন্দর পাখি বা এত ছোটো পাখি ও যদি মাঝে মধ্যে নাড়াচড়া করে বোঝাই যায় না যে একটা পাখি কিন্তু ওর যে বাসা বাঁধা নিয়ে যে সৌন্দর্য ওর কর্ম যে বেগুন গাছ আছে আমাদের গ্রামের বাগানে সেই বেগুন গাছের পাতাগুলো কিন্তু কাঁটা কিন্তু বাসা বাঁধবে কী কী কিন্তু ওর একটা অভিজ্ঞতা এতো যে ঠোঁট দিয়ে দুটো পাতা একসঙ্গে করে ঠোঁট দিয়ে সেলাই করে যে কী সুন্দর করে সে বাসা বাঁধে নিজের বাসাটাকে এত সুন্দর করে বাসা বাঁধতে পারে সেই বাসাটা যে এত সুন্দর এত সুন্দর দেখেই নিজেদের মনটাকে ভরে ওঠে যে একটা পাখি ছোট্ট পাখি তার এত অভিজ্ঞতা দিয়েছেন ঈশ্বর সে এইভাবে তার নিজের বাসাটাকে বাঁধতে পারে বা নিজের ঘরটাকে এত সুন্দরভাবে রাখতে পারে ছোটো পাখি হলেও কি তার ইচ্ছাও অপূর্ব সে সুন্দর সৌন্দর্য ছোটো হলে তাকে ছোটো বলা যায় না সে কিন্তু সুন্দর ছোটো থেকে তারা বড়ো একটা কিছু নিজের বাসাটাকে সুন্দর বা সৌন্দর্যভাবে রাখতে পারে সবাই দেখে মানুষ জীবনকে সবাই যে যখন দেখে বলে সত্যি একটা টুনটুনি পাখি দেখো কত সুন্দর একটুকুনি পাখি হলেও ওর অভিজ্ঞতা দিয়েছেন ঈশ্বর কত একটা বেগুন গাছের কাঁটা থেকেও সে কিছু মনে করলো না তার নিজের বাসাটাকে এত সুন্দর করে ঠোঁট দিয়ে সেলাই করে কীভাবে যে বাসাটা বেঁধেছে বা নিজে বসবাস করছে সেই বাসাটা নিয়ে ও তো একটা গর্বের ব্যাপার যাক এইটুকুই বলে আমি শেষ করলাম আমার বক্তব্যটা